আমি যে জুতোটা কিনেছি সেটা লেশ জুতো তারপরে সেটি বাঁধতে অনেক সময় লাগে অনেকগুলি ঘরের লেশগুলো রয়েছে সেই কারণেই আমাকে সময় দিতে হয় অনেক এটাই আমার কাছে ঠিক গ্রহণযোগ্য নয়